হ্যালো দিদি ওয়ান প্লাস ফোনটা ফোনের মডেলটা কেমন হবে একটু বলুন একটু ও আচ্ছা আর কী কী সুবিধা পাওয়া যাবে ওতে ও আচ্ছা ফোনটা ভালো হবে তো

ওয়ান ভাবছি যে ওয়ান প্লাস নেবো কি অন্য কিছু নেবো

আপ আপনাকে কি একেবারে টাকা দিতে হবে না ও

তাহলে ওই ওই ফোনটাই নেবো আপনার দোকান কখন আপনার দোকান কটায় কটা অব্দি খোলা থাকে আচ্ছা হ্যাঁ হ্যাঁ সপ্তাহে কোনো দিন বন্ধ থাকে না কি কোন দিন বন্ধ থাকে ও আচ্ছা আমি যদি পরশুদিন যাই পাবো ওয়ান প্লাস

আচ্ছা না আমি নেবো এই আমার একটা বান্ধবী নেবে ওই জন্য

আচ্ছা ঠিক আছে রাখছি